হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আচ্ছা আপনি ফুল গুলো আপনি কোত্থেকে বলছেন কে বলছেন হ্যাঁ আমার ফুল দোকান ফুল থাকবে অনেক রকম ফুল আছে বলুন কি আপনার কি দরকার

হ্যাঁ সবই আছে তো হ্যাঁ অবশ্যই দিতে পারবো কেন ফুল সম্বন্ধে আমাকে গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা ফুল গ্যারান্টি ভালো আছে আসল কথা ফুল হচ্ছে লুস কিনলে একশো টাকা করে কিলো আর যদি বলেন যে মালা নোবো তাহলে গোড়ের মালার দাম হচ্ছে আশি টাকা পিস আর সিঙ্গেল যে মালা আছে ওগুলো হচ্ছে চল্লিশ টাকা পিস আর স্টিকগুলো হচ্ছে পাঁচ টাকা স্টিক ভালোগুলো হচ্ছে পঞ্চাশ টাকা

হ্যাঁ অবশ্যই জবা ফুল এমনি পিস নেবেন নাকি কী নেবেন হ্যাঁ ঠিক আছে জবা ফুলে একটু রেট পড়বে কিন্তু জবা ফুলে একশো টাকা করে পড়বে বাড়িতে একটু পৌঁছে দেওয়া খুব অসুবিধা বুঝলেন কাজের লোকগুলো সব ছুটি নিয়েছে যদি একটু আপনি আসেন খুব ভালো হয়

ঠিক আছে আপনি যেদিন আসবেন হ্যাঁ বলে আসবেন অবশ্যই